সাধারণ মানুষেরা বিয়েতে কনেকে বিভিন্ন জন বিভিন্ন রকম উপহার দেয় কেউ সোনার গহনা উপহার করে কেউ আবার রুপোর গহনা উপহার করে সোনার গহনার মধ্যে থাকে গান কানের দুল গলার হার হাতের বালা এছাড়াও রুপোর গহনার মধ্যে কেউ আবার লকেট উপহার করে কেউ আবার টিকলি উপহার করে এভাবে বিভিন্ন জিনিস উপহার করতে থাকে এছাড়াও বিভিন্ন জন কেউ শাড়ি উপহার করে কেউ বা গিফট উপহার করে এইভাবে বিভিন্ন জন বিভিন্ন জিনিস উপহার করতে থাকে যৌতুক দেওয়া বিয়েতে যৌতুক দেওয়া এখনও রয়ে গেছে বাড়ির লোক যৌতুক দেয় বিয়েতে এছাড়াও ছেলে পক্ষ যৌতুক দাবি করে বিয়ের জন্য তাদের দাবি থাকে গাড়ি খাট ড্রেসিং টেবিল আলমারি তাছাড়াও বিভিন্ন রকম সোনার গহনা তাছাড়া না কি তারা বিয়ে করতে পারবে না এইরকম তারা যৌতুক দাবি করতেই থাকে